পশ্চিমবঙ্গে গৃহস্থ মহিলাদের জন্য কোনও কলাম নেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু সেই রাজ্যের পঞ্চায়েতে রাজনীতিতে নারীর ক্ষমতায়নে সর্বভারতীয় প্রেক্ষাপটে অনেকটাই পিছিয়ে রয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী পঞ্চায়েত স্তরে মহিলাদের প্রতিনিধিত্বের নিরিখে পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে ঝাড়খণ্ড রাজস্থান উত্তরাখণ্ড কর্ণাটক কেরালা বা অসমের মতো রাজ্য কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের অবস্থান বারো নম্বরে এগিয়ে সিকিমও পঞ্চায়েত মন্ত্রকের হিসেব অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের সর্বভারতীয় হার পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই পারসেন্ট রাজ্যের পঞ্চায়েতগুলিতে নির্বাচিত প্রতিনিধিত্বের মধ্যে ঊনপঞ্চাশ দশমিক অষ্টআশি পারসেন্ট মহিলা এই হিসেবে নিজের নির্ধারিত সংরক্ষণ সূচকের নিরিখেই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ কারণ এই রাজ্যের পঞ্চায়েতে পঞ্চাশ পারসেন্ট আসনই মহিলাদের জন্য সংরক্ষিত সমাজকর্মী মহিলাদের জন সমাজকর্মী অনুরাধা তলোয়ারের মতে আইনগত মাপকাঠির নিরিখেও তো পশ্চিমবঙ্গ পিছিয়ে এ রাজ্যের পঞ্চায়েতে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত এর অন্যতম কারণ পঞ্চায়েত স্তরে রাজনীতি বা সংগঠন রাজনৈতিক দলগুলির কুক্ষিগত হিংসারও প্রকোপ রয়েছে যা মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণের পথে কাঁটা ফেলেছে ইদানিং পঞ্চায়েতগুলিতে স্বাধীনতা খর্ব হয়েইছে বিডিও অপেক্ষাকৃত ক্ষমতাশীল অধ্যাপিকা শাশ্বতী ঘোষের কথায় সমাজের নানা ক্ষেত্রে মেয়েদের প্রশ্ন করার অভ্যাসটা বরদাস্ত করা হয় না নিঃসন্দেহে শিক্ষার ক্ষেত্রে মেয়েরা এই রাজ্যে অপেক্ষাকৃত এগিয়ে রয়েছেন কিন্তু রাজনীতিতে বহু ক্ষেত্রেই মেয়েরা আসেন পুরুষের হাত ধরে সেটা ডান বাম সব রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে খাটে